দুর্গা পুজোও খুব আনন্দ হয় সেখানে আমরা যাই বা লোক সমাগমও হয় সেখানে ঢাক বাজে নাচ করে খুব আনন্দ হয় তারপরে হয় লক্ষ্মী পূজা মা লক্ষ্মী পূজো আরাধনা করি যাতে আমাদের ঘরে লক্ষ্মী যাতে আসে বা আমাদের যাতে টাকা পয়সা হয় সে জন্য মার কাছে কামনা করি তারপর আছে কালী পুজো কালী পুজোয় মাকে আমরা যে বলি মা তুমি আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের সবাইকে দেখো এইভাবে মার কাছে আমরা কামনা করি মাকে আমরা খুব প্রার্থনা করে মাকে আমরা ডাকি এবং মাকে বলি মা তুমি আবার এসো